আমার সাথে ঘটে যাওয়া একটি অপ্রত্যাশিত ঘটনা হল আমি একটা জায়গায় বেড়াতে গেছিলাম সেটা হল মুকুটমণিপুর মুকুটমণিপুরে যখন আমি বেড়াতে গেছিলাম তখন আমার একটা গর্তে পা ঢুকে যায় পা ঢুকে যাওয়ার পরে আমার মা পাটা মোচড় খেয়ে যায় তো মোচড় খাওয়ার পর কিছুদিন ব্যথা ছিল প্রচুর ব্যথা হচ্ছিলো প্রথমে তা যখন আমি বাড়ি এসে তারপরও দেখলাম যে সাত আট দিন তারপরও ব্যথা ছিল তো ব্যথা থাকার পর যখন আমি ডাক্তার দেখাতে যাই ডাক্তার বলে যে এক্স রে করতে হবে তো এক্স রে করে যখন দেখলাম তখন হচ্ছে ভাব একটা হাড় ফেটে গেছিলো তো তারপরে এক মাস প্লাস্টার করে দেয় এক মাস প্লাস্টার করে আমি বসেছিলাম তো এইভাবে হচ্ছে আমার ভ্রমণটা সেইবারে গিয়েছিলো তা আমি এমনিতে ঘুরতে প্রচুর ভালোবাসি নানা জায়গায় ঘুরতে পছন্দ করি আমার ইচ্ছে যে আমি ভারতের প্রতিটা কোণা কোণা দেখবো তো আর এছাড়া আমি যেইখানটায় যাই সেইখানটায় ঠিক করে ছবি নিই প্রচুর ছবি নিই এত ছবি নিই যে আমার গ্যালারি ভর্তি হয়ে যায় তো এক একটা জায়গার এক একটা নানান রকম ছবি আমি তুলি তুলে আমি ফেসবুক হোয়াটসঅ্যাপ ইন্সটা ইত্যাদি ইত্যাদিতে যত সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে আমি ভাইরাল করি তো এইভাবেই হচ্ছে আমার ভ্রমণ কাহিনিগুলো ঘটে